বাংলার জনগণ তাদের সংস্কৃতিক ও ঐতিহ্য উদযাপন এবং সম্মান করতে বাংলা ভাষাই ব্যবহার করে তারা বাংলা ভাষার মাধ্যমে প্রচার করে বিজ্ঞাপন দেয় এবং নানা রকম বক্তৃতা দিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে উদযাপন করে প্রতিটি সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান দেওয়ার জন্য বাংলাতেই কথা বলে কারণ এগুলি বাংলার জিনিস বাংলার জিনিসে বাংলা ভাষায় কথা বলে সেটিকে উদযাপন করলে সম্মানটা বেড়ে যায় তারা প্রতিটি বাংলার ঐতিহ্যকে যেমন হচ্ছে রাজার বাড়ি রানির বাড়ি বিভিন্ন রকম জায়গা কামান এই সবের সম্পর্কে বাংলা ভাষায় প্রচারের মাধ্যমে এবং বাংলা ভাষায় শিক্ষা দেওয়ার মাধ্যমে সম্মান করে থাকে বাংলা হচ্ছে একটা খুবই সুন্দর ভাষা যেটা দেশ বিদেশ এবং বিশ্বের মধ্যেও প্রচলিত হচ্ছে বাংলা ভাষাতে কথা বলার মাধ্যমে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে এবং সামনের মানুষের সেটা খুব ভালোভাবে বুঝতে পারে তারা বাংলা ভাষায় যে কোনো সাংস্কৃতিক জিনিসকে খুব সুন্দরভাবে বর্ণনা করে যাতে মানুষ সহজে বুঝতে পারে